হ্যালো হ্যালো আপনি কি মুদির দোকান থেকে বলছেন বলছি কিছু জিনিস নেওয়া হয়েছিল ওই ওইগুলো নষ্ট এবং ডেট এক্সপায়ার হয়ে গেছে ওগুলো কি ফেরত নেওয়া যাবে এক সপ্তাহের মধ্যে গেলে কি হবে আচ্ছা ঠিক আছে

আমার একটা ছোট দোকান আছে আপনি আপনি কোন দোকান থেকে মুদির জিনিসপত্র কেনেন হুম তাহলে আ হ্যাঁ ওই আপনি যদি যোগাযোগ করে দিতেন তাহলে

হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছে আপনার পরিবার ভালো আছে আমার দোকান হচ্ছে এই ঝঞ্ঝনিয়া